বিলাসবহুল পশ্চিমবঙ্গে বিভিন্ন বিলাসবহুল ও রিসর্ট আছে বিভিন্ন যে তীর্থস্থান বিভিন্ন বিভিন্ন মন্দিরগুলোতে সমুদ্র উপকুলে দীঘায় কলকাতায় দার্জিলিং তারপরে বিভিন্ন শহরগুলিতে বি বিভিন্নভাবে রিসর্টে থাকার ব্যবস্থা আছে বিভিন্ন কিন্তু এই রিসর্ট এই সব জায়গায় ধনী ব্যক্তিরা যায় যে এবং তাতে খরচ খরচের খরচও হয় খুব বেশি তার ফলে এমনি সাধারণ পরিবারের তার সেখানে তারা থাকতে পারে না অনেকেই ছুটি কাটাতে যায় আয় বিভিন্ন বিভিন্ন কর্মের অবসর টাইমে তারা ছুটি কাটাতে যায় এবং সেখানে রিসর্টগুলোতে থাকার ব্যবস্থা থাকে এবং সেখানে তারা দশ বারো দিন ইন কাটিয়ে আসে এবং রিসর্টগুলোতে থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা করা হয়